আমার জানা কিছু গাড়ির নাম সাইকেল মোটর গাড়ি ট্যাক্সি অ্যাম্বুলেন্স রকেট হেলিকপ্টার ট্রাক ট্রাক্টর ট্রেন সাবমেরিন জাহাজ ভ্যান রিস্কা অটো টোটো প্লেন